বাড়িতে হাঁস মুরগি চাষ করতে গেলে চারি সাইডে জমি থাকলে ছোটো জায়গায় তোমার হাঁস মুরগি রাস হাঁস ক্যাম্পেল হাঁস দেশীয় মুরগি চাষ করতে গেলে সেই মুরগিকে তোমার তারি সাইডে ঘিরে রাখতে হবে যাতে সাইডে ধান টানগুলো এখন না খেতে না খায় এবং মাঠে বা ওই ছোটোখাটো জায়গায় ধান ধানে ওই ঘাসের দানা ফেলিলে ঘাসের দানা দিয়ে দিতে হবে সরিয়ে যাতে ওই ঘাসের দানাগুলো বড়ো হয়ে ওই রাজ হাঁস বা ক্যাম্বেল হাঁস ওই ঘাস খেয়ে যেন মানে বেঁচে থাকতে পারে আর তোমার তো খেতে তো দিতে হবে আরও তোমার ছাড়া পেলে একটু ছেড়ে না দিলে আবার দেখা গেল বিভিন্ন রকমের রোগ এক জায়গায় থাকলে এক ঘরের ভিতরে থাকলে যেমন বাতের পায়ে পায়ে পা কামড়েতে পারে পা পা ফেলে দিতে পারে ওই জন্য যাতে হাঁস মুরগিগুলো ভালো থাকে ওই জন্য তাকে একটু ছাড়তে হবে ছেড়ে ওই ঘাসগুলো খাওয়াতে হবে খাওয়ানোর পরে তাকে বাড়ির ভিতরে যে ঘরটাতে রাখতে হবে ওই ঘরটা পরিষ্কার করতে হবে করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাদেরকে একটা সামনাসামনি একটা কোনো পুকুর থাকলে পুকুরের পাড় থাকলে সেই পুকুরে দিয়ে খানিকক্ষণ ছেড়ে দিতে হবে পুকুরের পাড়ে ছেড়ে দিলে তোমার খানিকক্ষণ ঘাস ফাস খেয়ে আবার বাড়িতে এসে সাইডের পোকামাকড় বা তোমার ধান কিছু যদি খায় খাওয়ানোর পরে তাকে আবার ওষুধপত্র দিয়ে সেইভাবে পরিচ্ছন্ন করে রাখতে হবে বাসা পুষলে বাসাও মানে বাসাকে ছটলে হবে না কেননা বাসা যা যে হাঁস মুরগিগুলো বড়ো হয়ে গেছে তাদেরকে ছাড়লে ঠিক আছে বাচ্চাগুলোকে আবার তাকে আলাদাভাবে রাখতে হবে যাতে বড়ো হাঁস মুরগির ভিতরে যাতে না যায় বড়ো হাঁস মুরগির ধারে গেলে আবার কামড় কামড়ি করে আবার বাচ্চাটাকে মেরে দিতে পারে ওই জন্য বাচ্চাটাকে আলাদা জায়গায় রাখতে হবে নেট দিয়ে ঘিরে রাখার পরে তোমার ওই বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয়ে গেলে তাকে ছোটো মানে মানে অল্প ছোটো ছোটো খাদ্য দিতে হবে যেমন মেশ আসে তারপরে ধান আ ধান না চাল বা খুদেরির গুঁড়ো ফুড এই সবগুলো দিয়ে বড়ো করতে হবে বড়ো করার পরে যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাবে দু মাস কি এক মাস হয়ে যাবে তখন আস্তে আস্তে ঘাস ধরানো করতে হবে ঘাস খাওয়াতে হবে ঘাস খাওয়ানোর পরে ধান দিতে হবে আস্তে আস্তে আবার বেশি দিলে আবার রোগ বাসা বঁধতে পারে ওই জন্য বেশি মাত্রায় দিলে তাকে আবার ও মানে ওষুধপত্র টিকা সব কিছুই দিতে হবে দিয়ে তারপরে তোমার সটতে হবে